হ্যালো এটা কি পঞ্চায়েত অফিস আচ্ছা আমি এক জো এক বিঘার জমি চাষের বিমা করব তার জন্যে কোথায় যেতে হবে পঞ্চায়েতে কী লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কের বই কখন যাব কোন টাইমে টাইমটা একটু বললে ভালো হয় ঠিক আছে বারোটা ঠিক আছে কবে যেতে হবে আগের দিন ঠিক আছে যাওয়া হবে আর কী লাগবে ডকুমেন্টস কী লাগবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্কের বই আর কী কী আছে কিছু না আচ্ছা ঠিক আছে যাওয়া যাবে অমুক দিন যাব ঠিক আছে ওই টাইমে চলে যাব আপনি থাকবেন তো ঠিক আছে ঠিক আছে যাওয়া যাবে অমুক সময় যা চলে যাব বারোটার সময় ঠিক চলে যাব ঠিক আছে